হ্যাঁ আপনি কে বলছেন ও আচ্ছা বুঝতে পেরেছি আপনার তো অডার যেটা দেওয়ার কথা আমাদের তো বাবু এখন নেই তবু আমি একটু তাহলে লিখে নেবো আপনি একটু ধীরে ধীরে বলুন কোনটা কতো লাগবে ঠিক আছে আর বলুন

এছাড়া আর আপনার কী লাগবে বলুন ও সবজি লাগবে বলুন কী কী ঠিক আছে আমি বলে দিচ্ছি আমাদের এখানে পাকা কুমড়ো চল্লিশ টাকা যদি আপনি একটু কুড়ি কেজির বেশি নেন তাহলে আমি একটু কমে বলবো বাবুকে বলে একটু কম করে নেবে বাবু আর পটলও যদি ওই রকম সব বেশি কুড়ি কেজির বেশি নিলে সব দাম কম পটল মোটামোটি পঁচিশ টাকা কেজি কুড়ি কেজির বেশি নিলে তাহলে আপনাকে দাম একটু কম করে বাবু নেবে কতো কেজি করে তিরিশ কেজি দেবো তাহলে কুমড়ো পটল আর ওর সঙ্গে আমরা কিছু এ পাঠাবো করলা পাঠাবো আচ্ছা আচ্ছা আচ্ছা আমি তাহলে এখন রাখছি বাবু এলে বাবু এলে আপনার ফোন নম্বর আছে আমি ফোন করে জেনে নিতে বলবো